হ্যাঁ আমার পরিচিত অনেকেই আছে যার কাছে ডিগ্রি আছে আমার বন্ধুবান্ধবদের কাছে অনেক ডিগ্রি আছে যারা অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অনেক ডিগ্রি পেয়েছে তাঁরা অনেক ভালো জায়গায় পোঁছবে এবং সেটা দেখে আমার খুবই খারাপ লাগে কিন্তু এটাতে কিছু করার নেই যাই হোক তাঁরা অনেক দূর যাবে এটাই আমার কাছে খুব ভালো